একটি পেশা হিসেবে মাছ ধরা সম্পর্কে সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটা সেটা আমার যখন জেল জ মাছ ধরতে যাওয়া হয় জেলেরা যখন যে মা নদীতে মাছ ধরতে যায় তখন অনেক পরিমাণ যখন মাছ ওঠে সেটা সেটা দেখতে খুব ভালো লাগে এটাই হলো আমার কাছে আকর্ষণীয় বিষয় তুলনামূলক ভাবে সাধারণ পেশা হল এটা জলের মধ্যে নদীতে মাছ ধরতে হয় তুলনামূলকভাবে আমার পেশা বলে মনে হয়